হ্যালো হ্যাঁ আমি একটা গাড়ি বুক করতে চাই আমি দার্জিলিং যাবো আর আমরা বন্ধুরা হলো ছ জন মিলে আমি দার্জিলিং যাবো আর আর আপনার ভাড়া কত মানে পার কিলোমিটারে ভাড়া কত একটু সেটা বলুন আমি ষোলোই জানুয়ারি দার্জিলিং যাবো পার কিলোমিটার ভাড়া কত আমাকে একটু বলুন